আমাদের পুরুলিয়া জেলাতে বর্তমানে যে গরমটা প্রচণ্ডভাবে বেড়েছে তার মধ্যে জলের সমস্যা দেখা দিচ্ছে কাঁসাই নদীর থেকে যে জল আসছে কাঁসাই নদীর জলও শুকিয়ে যাচ্ছে সেই বিষয়ে নেতা মন্ত্রীদের একটু ভাবা দরকার যে মানুষ জল ছাড়া বাঁচবে কী করে এবং পৃথিবীর এক তিনভাগ জল একভাগ স্থল হলেও তার মধ্যেও নোনা জলের পরিমাণ বেশি এবং মিষ্টি জল মিষ্টি জল যেটা মানুষের জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ জিনিস যেটা না থাকলে মানুষ বেঁচে থাকতে পারবে না আর এই গরমের সময় জল ছাড়া খুবই মানুষ কষ্টকর হয়ে পরিবেশে একটা কলের মধ্যে বিভিন্ন পাড়ার থেকে বিভিন্ন লোক এসে দাঁড়িয়ে থাকছে কিন্তু জলের ফোর্স নেই জলের যে সমস্যা দেখা দিচ্ছে সেই জলের সমস্যা সল্ভ করা দরকার এছাড়াও আমাদের যেটা যে একটা ভালো হসপিটাল এত দূরে হাতাড়া হসপিটাল কিন্তু এই টাউনের মধ্যে একটা ভালো শপিং মল না করে একটা ভালো হসপিটাল করা দরকার এবং বিভিন্ন আধুনিক মানের যন্ত্রপাতি এবং বিভিন্ন ভালো ডাক্তার সেখানে ব্যবস্থা করা দরকার যার ফলে মানুষ কোনো গুরুত্বপূর্ণ গুরুতর অসুখে বিপর্যস্ত হলে তাকে যেন বাইরে না নিয়ে যেতে বলে পুরুলিয়ার মধ্যে যেন ভালোভাবে চিকিৎসা করা হয়